হ্যাঁ আমি বিক্রম বেতালের বই পড়েছি আমি প্রথমে হয়তো ভাবি নি বইটা পড়ার আগে যে এটা আমার পছন্দ হবে তো পড়ে আমার ভীষণ ভীষণ ভীষণ ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আর বইটি আমাকে মানে সত্যি কথা আমার মনকে অনেক পরিবর্তন করে দিয়েছে এতো ভালো গল্পটাও ভীষণ ভালো বিক্রম বেতালের প্রথমে ভাবি নি যে এতোটা সুন্দর হবে গল্পটা খুবই ভালো লেগেছে